আমি বই পড়তে বহুত ভালোবাসি কিন্তু ফোনেতে এই গল্প টল্প হয় এই ওই ইয়ে ও খেলা টেলা হয় ওই সব আমার ভালো লাগে না কেন বই পড়তে ভালো লাগে দেখে টেখে ভালো করে পড়া যায় চোখ দিয়ে দেখলাম ভালো করে পড়া যায় তারপরে মধ্যে ভালো গল্প আছে ওই সব শুনি বহুত ভালো লাগে কিন্তু আমার ভাল লাগে না এতে আমার রেডিও টেডিওতে গল্প টল্প হয় বহুত ভালো লাগে ওটা আমি সারা দিন রাত ধরেও আমি ওটা আমার ভাল লাগে এটা ভাল লাগে না আর